হ্যালো এটা কি দাদা বৌদি রেস্টুরেন্ট দাদা আপনাদের রেস্টুরেন্টে কি চাইনিজ খাবার পাওয়া যাবে চাইনিজ খাবারের মধ্যে কী কী আছে ও আচ্ছা আচ্ছা তো বলছিলাম দাদা আমি আমি দু প্লেট বিরিয়ানি দু প্লেট ফ্রায়েড রাইস দু প্লেট চিলি চিকেন অর্ডার দেবো অর্ডারটা ডেলিভারি দিতে কত সময় লাগবে ও আচ্ছা দাদা কিন্তু ততক্ষণ খাবারগুলি গরম থাকবে তো একটু তাড়াতাড়ি ডেলিভারির ব্যবস্থা করবেন হ্যাঁ হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি তাহলে আমার বিল কত হয়েছে আমি তাহলে ফোনপে করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে